পশুপালনের পাশাপাশি ব্যবসা কিছু কি ব্যবসা করা যায়

কিছু সবজি চাষ করা হয় বিভিন্ন ধরনের সেই সব সবজি বিক্রি করে কিছু অর্থ উপার্জন করা যায় তার সঙ্গে সঙ্গে গরুর দুধ বিক্রি করে যে অর্থ হয় গরুর দুধ থেকে কিছু মিষ্টি উপার্জন করা হয় ছানা দই মাখন ক্ষীর এইসব উৎপাদন করে অর্থ উপার্জন করা যায় ছাগলের বাচ্চা বিক্রি করে অর্থ উপার্জন করা যায় গরুর বাচ্চা বিক্রি হয় এবং হাঁসের ডিম মুরগির ডিম বিভিন্ন এসব বিক্রি করে আমরা কিছু অর্থ উপার্জন করি